আমার ভাই এবং বোনও আছে আমরা কিন্তু ছোটো থেকে এক সঙ্গে বড় হয়েছি আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল কিন্তু কিছুটা সময় যাওয়ার পর আমার ভাই চলে গেলো আমার মামা বাড়ি এবং সেখানের পরিবেশে ভাই বড় হতে থাকে আমি আমার বাড়ির পরিবেশে বড় হই আমার বোনেরাও চলে যায় মাসির বাড়ি গোপীবল্লভপুর সেখানে কিন্তু তারা সেইখানের ভাষা এবং সেখানের রীতিনীতি থেকে তারা বড় হয় ছোটো থেকে যার ফলে আমরা যত বড় হই তত কিন্তু আমাদের আকার ইঙ্গিত আলাপ পরিচয় কথাবার্তা সব কিন্তু আলাদা হতে থাকে কিন্তু আমরা যখন হয়েছিলাম তখন কিন্তু একই জায়গা থেকে বড় হয়েছি তখন কিন্তু সেই রকম একটা প্রভাব পড়েনি কিন্তু যত আমরা বড় হই বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা আলাদা রকম প্রভাব লক্ষ করা যায়